আজকাল সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ হোয়াটসঅ্যাপ ছাড়া এখন মানুষ দুপা চলতে পারে না অনলাইন ক্লাস বলুন অনলাইন ক্লাসের লিঙ্ক দেওয়া বলুন এবং কোথাও ঘুরতে যাওয়ার থেকে শুরু করে গোটা খাওয়া দাওয়া হ্যানা ত্যানা সব কিছুর ছবি হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে দেওয়া নেওয়া হয় হোয়াটসঅ্যাপে কলেজ তারপরে ইউনিভার্সিটি তারপর স্কুল কোচিং সেন্টার সব কিছুর গ্রুপ থাকে হোয়াটস্যাপে এবং যদি হোয়াটসঅ্যাপ আমরা একদিন বন্ধ করে রাখি আমাদের প্রয়োজনীয় ম্যাসেজগুলো আমাদের কাছে এসে পৌঁছবে না এবং আমরা জানতে পারবো না আমাদের ক্লাস কখন শুরু হচ্ছে আমাদের ক্লাস কখন শেষ হচ্ছে আজকে কোন ম্যামের ক্লাস হবে আজ কোন স্যারের ক্লাস হবে বা হবে না এবং নোটস যা কিছু নোটস পিডিএফ গুগেলের লিঙ্ক সব কিছু আসে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে সেই জন্য ছাত্র ছাত্রীই বলুন তারপরে আপনি বলুন অফিসেরই কাজ বা টিচাররা এই হোয়াটসঅ্যাপ ছাড়া অচল তাছাড়া বয়স্ক মানুষরাও হোয়াটস্যাপে মেসেজ আদান প্রদান করে এবং এখনকার দিনে এমন কোনো মানুষ নেই যে হোয়াটসঅ্যাপ নেই আমাদের যে ফোনে এরকম ইনবক্সে মেসেজ পাঠানোর অভ্যেসটা টেক্সট ম্যাসেজ সেটা একদম নষ্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ আসার পর থেকে এই হচ্ছে একদিক হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ফেসবুক তো রয়েইছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে প্রথমেই তারা ফেসবুক খুলে বসে এবং অনেক পরিচিত অপরিচিত এবং বাইরের দেশের মানুষের সাথে তাদের একটা যোগাযোগ বন্ধন তৈরি হয় এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা তো অনেক রয়েছে এবারে সেই অসুবিধে যদি আমি এখন বলতে যাই তাহলে ওই অ্যাডিকশান আমরা ফোন ছাড়া কিছু করতে পারবো না আমরা যদি দুদিন দু মিনিট চাই বা দশ মিনিট চাই যে ফোনটা অন্য দিকে রেখে আমি একটু অন্য দিকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবো উইথ আউট এনি টেকনোলজি কোনো কোনো টেকনোলজির যোগাযোগ সংস্পর্শে থাকবো না কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব কোনভাবেই নয় আমাদের পক্ষে এটা কোনভাবেই সম্ভব নয় যে আমরা ফোন বা ওই রেডিও কানেকশান থেকে দূরে থাকবো কারণ সেই মুহুর্তেই যদি আমার ইম্পর্ট্যান্ট ম্যাসেজ ঢোকে ফোনে তাহলে আমি কী করবো তালে কিছু করার নেই এগুলোই হচ্ছে অসুবিধে